আমি বিনোদন শিল্পের খেলাধুলার ভূমিকা ব্যাখ্যা করতে পারি এটি রসনা আকর্ষণ করতে পারে অনুপ্রেরণামূলক অনুপ্রেরণামূলক ও অনুপ্রেরণা এইগুলো হচ্ছে আমি বিভিন্ন রকম আর্টিস্টকে খেলা দেখাতে পারি এবং ফোনে বিভিন্ন রকমের আর্টিস্ট মূলক মানে বিভিন্ন রকম ফোনে খেলা দেখা খেলা দেখি বা সেই ওগুলো অনুভব করে খেলা দেখাতে পারি ঈশারায় ফোনে সব ইশারায় ফোনে বিভিন্ন রকম আর্টিস্ট দেখ দেখা ত বাড়ি আর দেখি